আমাদের পুরুলিয়া জেলায় বাংলার পাশাপাশি অন্য প্রধান ভাষা বলতে আমরা সাঁওতালি ভাষাকেই বুঝি এই সাঁওতালি ভাষা অনেক আদি ভাষা অনেকদিন ধরেই চলছে কিন্তু ধীরে ধীরে মানুষ শিক্ষিত হওয়ার পরে সাঁওতালি ভাষার প্রভাবটা কিছুটা কমছে এবং সাঁওতালি ভাষা অঞ্চলগুলিতে বাংলা ভাষা বলছে এখন বাংলা এবং সাঁওতালি ভাষা প্রায় অনেকটা মিশে গেছে দুটো ভাষা একসঙ্গে মেশার ফলে দুটো ভাষার শব্দগুলো বাংলা ভাষার শব্দ সাঁওতালি ভাষাতে এবং সাঁওতালি ভাষার শব্দ বাংলা ভাষাতে দুটোই ব্যবহৃত হচ্ছে এবং দুটোর শব্দ দুটোতে প্রবেশ করার পর দুটো ভাষাই সমৃদ্ধ হচ্ছে এবং এখন বিশ্ববিদ্যালয়গুলোতে সাঁওতালি ভাষা পড়ানো হচ্ছে যেগুলি আমাদের অনেক ছেলেমেয়েগুলো বিশ্ববিদ্যালয় যেয়ে সাঁওতালি ভাষা নিয়ে পড়াশুনা করে পর গবেষণা করছে এবং বাংলা ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার যে কি কি ভাবে যোগ ঘটছে কিভাবে দুটো ভাষারই সমৃদ্ধি ঘটছে সেটা নিয়ে গবেষণা করছে এবং সেগুলো সেগুলি আমাদের সাধারণ মানুষকে বিস্তারিতভাবে জানাচ্ছে এবং এইভাবে আমাদের সাঁওতালি ভাষা এবং বাংলা ভাষা পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের দটো ভাষাকেই সমৃদ্ধ ঘটাচ্ছে